হ্যাঁ মেঘনা হ্যাঁ ভাল আছি তুই কেমন আছিস এখন এই তো এখন তো আর পড়াশুনো পরীক্ষা তো হয়ে গেছে এখন এবার বাড়িতে আছি বাড়িতেই এখন টিউশন পড়াই তুই কী করছিস হ্যাঁ হ্যাঁ রেজাল্ট তো রেজাল্টটা বেরোনোর আশাতে আছি এমএ করব তো ভাবছি আমি তো হিস্ট্রি নিয়ে পড়ছিলাম হিস্ট্রি নিয়েই করব তুই কী ভাবছিস বল কোথা থেকে সেটা খবর নিতে হবে তুই কিছু খবর নিয়েছিস কোথা থেকে করলে ভাল হবে কী কিছু হ্যাঁ রেগুলার করাটাই রেগুলার করাটাই তো ঠিক আছে এমনিতে ডিসটেন্সে করে তো কিছু কিছু হবেই না আমিও ইউনিভার্সিটি থেকেই করব ভাবছি আগে রেজাল্টটা বেরোক রেজাল্ট না বেরোলে বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারেই করব খোঁজ নিতে হবে জানিস খোঁজ নিয়ে তারপর তো ভর্তি হব এমনিতে ভর্তি হব মানে তো সব খোঁজ খবর না নিয়ে ভর্তি হওয়াটা তো ঠিক হবে না হ্যাঁ তুইও খোঁজ নে তুই খোঁজ নে তারপর তুইও আমাকে বলবি আমিও খোঁজ নিচ্ছি তারপরে দুজনে মিলে পরামর্শ করব যেটা ঠিক হবে আমরা সেখানেই ভর্তি হব হ্যাঁ বিএড চেষ্টা তো রাখছি যে বিএডও করব বিএডটা করার তো চেষ্টা রাখছি দেখি কী হয় বাড়িতেও তো সমস্যা সরকারের আন্ডারেই করব না না মেদিনীপুর থেকেই করব খুব বেশি দূরে গিয়ে তো থাকাটা সম্ভব হবে না মেদিনীপুর গেলে যাতায়াত করতে পারব হুম ঠিক আছে